হ্যাঁ আমি উড়িষ্যার পুরী শহরে দুবার গেছি এবং ওখানে আমার বারবার যেতে ইচ্ছা করে কেন কী পুরীর জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ দেব খুবই জাগ্রত দেবতা তাকে খুব ভালো লাগে এবং পুরীর সমুদ্র সৈকতে স্নান করতেও খুব ভালো লাগে এবং সন্ধ্যেবেলার দিকে পুরীর যে সুন্দর আবহাওয়া থাকে সেটাও খুব ভালো লাগে এবং পুরীর জগন্নাথদেবের মন্দিরের আশেপাশে আরো অনেক মন্দির আছে যেগুলো খুব ভালো লাগে সেজন্য আমার পুরী যেতে বারবার বেশ ইচ্ছা করে